আমার পছন্দের ভালোভাবে বেড়ে ওঠা এমন গাছপালা হল বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ এবং বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ফুলের গাছের চারা আমি যত্ন সহকারে এনে রোপণ করি এবং প্রতিদিন ওই গাছগুলির যত্ন নিই বিভিন্ন ফুলের গাছ যেমন গোলাপ রজনীগন্ধা জুঁই জবা ইত্যাদির চারা বাগানে রোপণ করে সেইগুলির নিয়মিত যত্ন করে বড়ো করে তোলা এবং এখন সেই সব গাছে ফুল ফুটতে দেখা বড়োই আনন্দের প্রতিটি মানুষের কাছে ফুল জিনিসটি ভীষণ প্রিয় ফুল গাছের পাশাপাশি বিভিন্ন ফলের গাছও আছে যেমন আম জাম কাঁঠাল আঙ্গুর ইত্যাদি যখন আম গাছে প্রথম আম হয় তখন সে আমগুলো আমরা একা খাইনি বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীদেরও দিয়েছিলাম জাম গাছে যখন জাম হয়েছিলো তখন সেই জামগুলোও সবাই ভাগ করে খেয়েছিলাম আবার কাঁঠাল গাছে কাঁঠাল ধরার পর কাঁঠালের যে কোয়া সেগুলি খুবই ছোটো ছোটো ছিল আঙ্গুর গাছের আঙ্গুরগুলো প্রথমে খুবই টক ছিল কিন্তু পরে সেগুলির স্বাদ মিষ্টি হয়ে গিয়েছিলো